আমরা শেষ যে গাড়িটি চেপেছি আমরা গত কয়েক মাস আগে তারাপীঠ গিয়েছিলাম একটি ট্রাভেলস বাসে করে যে গাড়িটার ভিতরে কাজ করা ছিলো খুব সুন্দর সবাই বাচ্ছাগুলো খুব আনন্দিত হয়েছিলো আলোর ডিজাইন এবং গাড়ির ভিতরে কাজ করা দেখে তাই বলতেই থাকে যে এবারে যেখানে যাবো এই গাড়িটিই বুক করবো এরপরে আমাদের দীঘা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই গাড়ি খোঁজার জন্য বললে বাড়িতে এটাই আলোচনা হতে লাইগলো যে আমরা আগের গাড়িটি বুক করতে চাই তাই আমরা ড্রাইভার এজেন্সি এবং মালিক এই ট্রাভেলস এজেন্সিকে ফোন করলাম ড্রাইভার বললো ট্রাভেল এজেন্সির নাম্বার দিচ্ছি সেখান থেকেই ফোন করলাম করে আমরা জানালাম যে এই গাড়িটি আমাদের খুব ভালো লেগেছে এরপরে আমরা পুরী যেতে চাই এবং আমরা এই গাড়িটি বুক করতে চাই